পশ্চিমবঙ্গের লোকেরা নানান রকম সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগহণ করতে পছন্দ করে প্রথমেই সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বললে আমাদের অনেক অনেক কিছুই পড়ে যেমন পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দি প্রজাতন্ত্র দিবস যেটা আর কি এ তারপরে এইগুলোতে রবীন্দ্র রবীন্দ্রনাথের জন্মদিনে নানানভাবে অংশগ্রহণ করে তারা সাংস্কৃতিক ব্যাপারে অনেক কথাবার্তা বলে অনেক সময় নাচ নাচ ও গানেরও ব্যবস্থা করা হয় সাংস্কৃতিক তো সেইগুলোতে অংশগ্রহণ করতে পছন্দ করে সামাজিক অনুষ্ঠান বলতে যেমন বিবাহ অন্নপ্রাশন তারপরে কেউ মারা গেলে তার শ্রাদ্ধে সবাই অংশগ্রহণ করে আসে এসে নানান রকম লোকের সাথে কথাবার্তা বলে তাদের ভালো মন্দ কথাবার্তা জানা জানানো হয় তার এইভাবে উপভোগ করে তারপরে খাওয়া দাওয়া হয় অনেক সমায় বিবাহতে গানের হ্যাঁ গানেরও ব্যবস্থা করা হয় আবার নাচেরও ব্যবস্থা করা হয় এইভাবে উপভোগ করা হয়